পশ্চিমবঙ্গের জলবায়ু সাধারণত গরমই থাকে আগে একটা সময় হতো তখন শীতের সময় শীত বর্ষার সময় বর্ষা গরমের সময় গরম কিন্তু এখন তো সারা বছরই গরম একটা সময় বর্ষা হয় আর সপে সপ সপ্তাহ দুয়েক সময় পরে শীত পড়ে তো এই এখনই ভালো তো পর্যটকরা যারা আসবে আমাদের পশ্চিমবঙ্গে তাদেরকে বলবো এই শীতকালে না আসায় ভালো শীতকালে আসাই ভালো বসন্তকালেও আসতে পারে খুবই ভালো কিন্তু এক একটা ঋতুতে প্রকৃতির এক এক রকম রূপ হয় যেরকম বর্ষার সময় সমুদ্রে পর পর্যটকরা গেলে সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে পাবে বসন্তের সময় জঙ্গলে গেলে জঙ্গলের ফুলের রূপ দেখতে পাবে যেন মনে হবে চারিদিকে পলাশ ফুলে লাল হয়ে আছে এবং শীতের সময় দার্জিলিংয়ে গেলে বরফ জমে থাকা থেকো যাবে এইটুকুই বলার ছিল